গান গাওয়ার জন্য সকালে তাড়াতাড়ি উঠতে হবে গলাকে ঠিক রাখার জন্য নুন জলে গার্গেল করতে হবে গরম জল একটু খেতে হবে তারপরে গলা যাতে আর ধরে না যায় ঠাণ্ডা আইসক্রিম খাওয়া যাবে না গলাটার মাফলার বা তোয়ালে একটু জড়িয়ে রাখা যেতে পারে সা রে গা মা পা রেওয়াজ করা একটু জোরে জোরে উচ্চস্বরে করে গাইতে হবে ঠাণ্ডা যাতে না লেগে যায় ঠাণ্ডা জলে স্নান না করাই ভালো গরম জলে স্নান করা ভালো আর গলা ঠিক রাখাই গানের সবচেয়ে প্রধান ও প্রধান ও কঠিন কাজ ওই জন্য গলাকে ঠিক রাখতেই হবে